আমার নাম রিমা জানা আমি এই সুভাষগ্রাম প্রগতি পল্লিতে থাকি আমার মায়ের নাম মাধবী জানা আর বাবার নাম সুনীল জানা আমি এখন আয়াম বিয়ে করেছি তা আমার হাসবেন্ডের নাম হচ্ছে দেবজিৎ মানিক আমার ছে একটি ছেলে আছে তার নাম উজান মানিক আমি সাধারণত আমি জব করি আমি একটা প্রাইভেট ফার্মে জব করি সেখানে সকাল নটার মধ্যে আমাকে জয়েন করতে হয় আর ছুটি হয় বিকাল পাঁচটায় তারপরে আমি বাড়িতে আসি বাড়িতে এসে আমার ছেলেকে একটু পড়াশোনায় হেল্প করি আমার ছেলে এখন স্কুলে সবে ভর্তি হয়েছে সে আপার নার্সারিতে পড়ে তা তার একটু পড়াশোনার পিছনে আমাকে সময় দিতে হয় এই সবের মধ্যে আমার একটু গান শুনতে খুব ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে আমার রান্না করতে আমি রান্না করতে খুব ভালোবাসি লোককে খাওয়াতে ভালোবাসি আর নিজেও খেতে খুব ভালোবাসি তেমনই আমার ছেলেও খেতে খুব ভালোবাসে আর ছেলে খেয়ে আমাকে বলে মা খুব দারুণ হয়েছে এই জিনিসটাও আমার শুনতে ভালো লাগে এর জন্য আমি বিভিন্ন ধরনের খাবার করে আমার ছেলেকে খাওয়াই আর একটা জিনিস আমার খুব ব্যাড হ্যাবিট আমার মধ্যে আছে সেটা হচ্ছে আমাকে কেউ কিছু যদি বলে তার সেটা যদি আমার কিছু না করে সে কাজের ক্ষেত্রে হোক বাড়িতে হোক কী মানে কেউ কিছু যদি আমি অন্যায় না করে কেউ কিছু আমাকে যদি কোনো কথা বলেছে সেটা আমি ভালো মতন করে তার ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দিই যে জিনিসটা আমি কোনো ভুল করিনি সে অন্তত সেই জিনিসটা ভুল করেছে সেটাই হল আমার মধ্যে একটা ব্যাড হ্যাবিট হতে পারে কিন্তু এটা আমি করে থাকি